পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ক্ষেত্র ভীষণভাবে সামাজিক বা পরিবেশগত প্রভাবগুলিকে মোকাবেলা করে যেমন পশ্চিমবঙ্গের ব্যবসায়িক শ্রেণীর মানুষরা যে পোশাক আশাকগুলি কেনা বেচা করে সেগুলি মেয়েদের অনেক শালীনতা বজায় রাখে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে মহিলারা যে ধরনের পোশাক পরে থাকে অনেকে অনেক উচ্শৃঙ্খল পোশাক পরে থাকে উচ্শৃঙ্খল পোশাকের কেনা বোচা চলেছে সেগুলি মেয়েদের স্বাধীনতাকে নষ্ট করে সমাজকে আরও বেশি নষ্ট করে দিচ্ছে তাই পশ্চিমবঙ্গের ব্যবসায়ী ক্ষেত্র অন্য অঞ্চলের থেকে ভীষণভাবে সামাজিকগতভাবে

সামাজিক এবং পরিবেশগত প্রভাবগুলিকে ভীষণভাবে মোকাবেলা করে